হ্যালো স্যার আমি জোম্যাটোতে একটা পিৎজা অর্ডার করেছিলাম সি টু ক্যান্টিন থেকে অর্ডারটা আমার রাত্রি দশটা নাগাদ বর্ধমানের আসার কথা কিন্তু অর্ডারটা ডেলিভার দেখাচ্ছে আমি স্ট্যাটাস চেক করলাম অথচ বারোটা বাজতে গেল এখনো পর্যন্ত আমার অর্ডারটা আমার কাছে এসে পৌঁছালো না দয়া করে আপনার কাছে যদি এর কোনো সালিউশন থেকে থাকে আমাকে একটু হেল্প করুন